কোভিড উনিশ মহামারীর সময় আমার এলাকার পরিস্থিতি কেমন ছিল সেই হিসাবে আমি বলতে পারি কোভিড উনিশ মহামারীর সময় আমাদের এখানে পরিবারে বা গ্রামে লোকেদিকে জীবিকা অর্জনের জন্য প্রচুরই কষ্ট করতে হয় কিন্তু কিছু কিছু লোক আছে যারা চাষ করেই খায় আমাদের অল্প জমি থাকায় এবং সেগুলি চাষযোগ্য না হওয়ায় সে আমাদের বাড়ির বাইরে চোদ্দ দিন লরিতে করে গিয়েছিল অন্য ব্যবসার জন্য কিন্তু পাড়ার পরিস্থিতি সবাই ভয় খেয়ে গিয়েছিল যে এত দিন বাইরে আছে হয়তো করোনা হয়ে যাবে তাই যখন সে চোদ্দ দিন পর বাড়ি এলো তাকে বাড়িতে ঢুকতে দিতে চায়নি এবং বাড়ির বাইরে তাকে ডেকে পাড়ার সবাই মিলে বলেছিল যদি তোর জন্য আমাদের গ্রামে করোনা হয় তাহলে খুবই অসুবিধা হবে কিন্তু গ্রামের লোকজনও বাইরে যাচ্ছে তবু আমরা কিছু বলিনি কিন্তু আমি এই পরিস্থিতির সম্মুখীন হয়েও আমি বলেছিলাম না ও বাইরে আর যাবে না এবং বাড়িতেই থাকবে আমরা কারোর সাথে মিশবো না বলে ওকে বাড়িতে রেখেছিলাম এবং আমি সমস্ত জামা কাপড় গরম জলে ফুটিয়ে এবং ওর গায়ে ডেটল মাখিয়ে আমার স্বামীর গায়ে ডেটল মাখিয়ে তাকে সবসময় পরিষ্কার থাকতে বলতাম এবং সবসময় গরম জল গরম খাবার দেওয়ার চেষ্টা করতাম এবং আমার পরিবারকে সুরক্ষিত রাখার জন্য আমি কাউকে বাইরে বেরোতে বারণ করেছিলাম এবং পরিস্থিতি বুঝে আমরা ব্যবস্থা নিয়েছিলাম